যোগা অত্যন্ত একটা ভালো জিনিস যেটা মানুষকে হেলদি থাকতে এবং রোগমুক্ত জীবনযাপন করতে সাহায্য করে আর যোগব্যায়াম আমি হচ্ছে যোগব্যায়াম প্র্যাকটিস করি এবং সেটা ডেইলি প্রায় প্রতিদিনই প্র্যাকটিস করি সেটা হচ্ছে সূর্য ওঠার আগে আমি যোগব্যায়াম বা রাত্রে ঘুম থেকে উঠে সকালে যোগব্যায়াম প্র্যাকটিস করা উচিত এবং সন্ধেবেলা নিজের কর্ম সেরে সে একটা ফ্রি মাইন্ডে যোগব্যায়াম করা উচিত এবং যোগব্যায়ামের পাশাপাশি খাওয়া দাওয়া বা আমাদের ফলমূল বা শাক সবজি খাওয়াটাও অত্যন্ত প্রয়োজনীয় যাতে হচ্ছে আমাদের হেলদি থাকতে বা এ করতে সাহায্য করে এবং যোগ যোগা করার জন্যে আপনার একটা ফ্রি মাইন্ড বা শান্ত পরিবেশ অত্যন্ত দরকার এবং আপনি সেটা যোগা শম যোগা করলে এগুলো করতে পারেন এবং আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারেন কোনো ব্যথা বা রোগমুক্ত জীবন